এখন অনেক স্কুল আছে যেখানে অপরিষ্কার টয়লেট আছে টয়লেটগুলো এমন থাকে যে সেখানে কোনো বাচ্চা কোনো ছাত্র ছাত্রী টয়লেটে যেতে পারে না সেখানে তাদের যেতে অসুবিধা হয় এজন্য তাদেরকে সেই টয়লেট সম্পর্কে টয়লেট যে অপরিষ্কার সেটা সম্পর্কে স্কুলের শিক্ষকদেরকে জানানো প্রয়োজন জানালে শিক্ষকরা কিছু একটা করবে এছাড়াও অনেক স্কুল আছে যেখানে শিক্ষক নির্দিষ্টভাবে আসছে না ঠিকঠাকভাবে আসছে না যাতে ছাত্র ছাত্রীর অনেক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে তাদের ক্লাস অফ যাচ্ছে তাদের নানা সমস্যা হচ্ছে পরীক্ষায় ও এর কারণে পরীক্ষায় নানান অসুবিধা হচ্ছে এই জন্য এই অসুবিধা সম্পর্কে শিক্ষকদেরকে বলা প্রয়োজন যদি ছাত্র ছাত্রীর কথা যদি না শোনে এবং ছাত্র ছাত্রীরা গিয়ে তাদের গার্জেনদেরকে বলুক এবং গার্জেনরা সেই সম্পর্কে সব গার্জেনরা এসে স্যারদেরকে কিছু বলবেন এবং স্যাররা এই কথা শুনবেন এবং তাদেরকে যেটা করা প্রয়োজন সেটা করবেন এখন অনেক স্কুল আছে সেখানে বেঞ্চের অভাব মানে বেঞ্চ নেই নিচে বসে পড়তে হয় এই জন্য অনেক অসুবিধা হয় ধীরে ধীরে এখন এমন কোনো স্কুল খুব কমই আছে যেখানে বেঞ্চের অভাব সেগুলোতেও ধীরে ধীরে বেঞ্চ চলে আসছে উন্নতি হচ্ছে স্কুলের উন্নতি হচ্ছে সব কিছু হচ্ছে ব্ল্যাকবোর্ড বেঞ্চের অভাব অনেকটাই কমে যাচ্ছে ধীরে ধীরে